হ্যালো হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলছি বলুন কি ধরনের ফুল চান বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন কি ধরনের ফুল বা কি ফুল চাইছেন আচ্ছা ঠিক আছে সেটা হয়ে যাবে কিন্তু কি ফুল বলুন

হ্যাঁ আচ্ছা দেখুন এগুলো সবই আমার কাছে আছে মানে আমি দিতে তো পারবো কিন্তু ব্যাপার হচ্ছে আপনি কিরকম আপনি মানে চাইছেন ফুটন্ত হ্যাঁ

আমরা চন্দ্রমল্লিকাও রাখি নানারকম টিউলিপ ফুল রাখি এখন যেমন নতুন উঠেছে এই সমস্ত অনেক ফুলও রেখে থাকি আমরা আপনি একবার দোকানে এসে দেখে যেতে পারেন তাহলে আপনি আরও ভালো করে বুঝতে পারবেন আমার দোকানটা হচ্ছে চকবাজারটা পেরিয়েই দেখবেন একটা গলি যেটা বামদিকে চলে গেছে সেখানে আপনি ওখানে গিয়েই কাউকে জিজ্ঞেস করলেই সে বলে দেবে আপনি নইলে আমাকে ফোনও করে নিতে পারেন হ্যাঁ আপনি যেখানে আপনার জিনিস সাজানো হবে সেখানে আমরা ডেলিভারি করবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি বরং আপনি বরং আগে আমাদের দোকানে এসে একবার দেখে যান সেখানেই আপনি আপনার নাম ফোন নম্বর ঠিকানা সব দিয়ে যাবেন সেই অনুযায়ী পেমেন্টও আমাদেরকে তো আগে থেকে করতেই হয় হ্যাঁ তো সে ক্ষেত্রে করে দিলে তবে আমরা সেটাকে মানে দিয়ে দিতে পারবো অসুবিধা হবে না দেখুন সেটা তো থাকবেই সেটা তো আমাদের ব্যবসা সে ক্ষেত্রে তো কোনো অসুবিধা হবে না হ্যাঁ না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমাদের কাছে হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই সাদা ফুলের পাতাগুলো বলছেন হ্যাঁ ওগুলোও আমাদের কাছে আছে সেই জন্যই আমি আপনাকে বলছি যে আপনি যদি দোকানে এসে দেখে যেতে পারেন আপনার হ্যাঁ এগুলো আমাদের কাছে আছে এবার আপনি ঠিক কি বলতে চাইছেন আমি তো বুঝতে পারছি না ফোনে আপনি দোকানে এসে একবার দেখে যান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার দোকান পুরো রাত নটা পর্যন্ত খোলা সকাল আটটা থেকে আপনার যেরকম টাইম হবে আপনি এসে দেখে যাবেন ঠিক আছে ওকে হ্যাঁ